হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি বর্ণালী কর্মকার বলছি আপনি কে বলছেন ও ম্যাডাম বলুন বলুন হ্যাঁ বলেছে হ্যাঁ বলেছে ম্যাম হ্যাঁ দেখি আমি ওর বাবার সাথে তো এখনও কথা বলা হয়নি আপনাদের কিরকম কি লাগবে ইয়ে সব কিছু জেনে আমি ওর বাবার সাথে কথা বলে আপনাকে জানিয়ে দেবো আপনি কবে এইটা যাওয়া হচ্ছে পিকনিকটা কবে সামনের মাসের বারো তারিখ ঠিক আছে কোথায় যাওয়া হবে আচ্ছা মাইথন ড্যাম ওখানে কি মানে গার্জেনদের সবাইকেও নিয়ে যাওয়া হবে বাচ্চাদের সাথে হ্যাঁ আমরা আমরা তো তিনজন আমরা যদি গেলে আমাদের দুজন ওর বাবা আর আমি গেলে একসাথে বেশ ভালো হতো যদি আপনারা বলেন তো হ্যাঁ তো বলছি ম্যাম যে কত টাকা করে লাগবে পিকনিকের জন্য এক হাজার টাকা অনেক বেশি হচ্ছে না ম্যাম কিছু কম হবে না না আমরা ধরুন তিনজন যাবো তো তিন হাজার টাকা অনেকটা বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা কি মেনু হবে আচ্ছা বলছি যে দুপুরের খাবারে কি মাটন হচ্ছে না চিকেন চিকেন তো চিকেন হলে ম্যাম একটু হাজার টাকা বেশি হয়ে যাচ্ছে না একেক জনের আপনি আপনি বলছি আপনি একটু কথা বলে দেখুন যদি একটু কম হয় তাহলে ভালো হয় আমাদের তিনজন যাবো তো তিন হাজার টাকা একটু বেশিই হচ্ছে আর এমনি হ্যাঁ গার্জেন গার্জেনরা সবাই যাবে বলছে

তো আপনি একটু কথা বলে দেখুন আমাকে জানিয়ে দিলে ভালো হয় তাহলে আমি সেই মতো ওর বাবাকে জানিয়ে দেবো তাহলে আমাদের ডিসিশনটা নিতে সুবিধা হবে ও সকাল সাতটায় আচ্ছা আর ফিরতে ফিরতে রাত আটটা হয়ে যাবে আচ্ছা মানে ওখানে সন্ধ্যের খাবারটা মানে জলখাবারটা দেওয়া হবে রাতের খাবারটা আমাকে বাড়িতে এসে খাওয়া হবে তাই তো আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি দেখুন যদি একটু কম হয় তাহলে ভালো হয় হুম আপনি হ্যাঁ আপনি কথা বলে আমাকে একটু জানিয়ে দিন ঠিক আছে ম্যাম ধন্যবাদ ম্যাম হ্যাঁ ঠিক আছে